আমি গত দুদিন আগে দুপুর একটায় দামোদর থেকে আসানসোল যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছিলাম আমি আজ দামোদর থেকে বার্নপুর যাওয়ার জন্য বিকেল চারটায় ওই একই ক্যাব বুক করতে চাই